এই এলাকায় প্রায় সময় অনেক পাখি দেখা যায় যেমন শালিক পাখি টিয়া পাখি চড়ুই পাখি বাবুই পাখি আরও অনেক রকমের পাখি আমার পাখি ভীষণ ভালো লাগে পাখি ভীষণ পছন্দ করি কারণ আমার বাড়িতে আমার বাড়িতে আমি অনেক রকমের পাখি পুষি আর আমি ছাদে পাখিদের জন্য পাখিরা উড়ে আসে পাখিদের জন্য জল দিই পাখিরা উড়ে এসে সে জল খায় আমির জন্য দানা পাখিদের খাওয়ার জন্য দানা দিয়ে রাখি পাখিতে দানা দিলে পাখিরা এসে খাই আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে টিয়া পাখিকে আমি ভীষণ ভালোবাসি টিয়া পাখিকে আমি যত্ন করি টিয়া পাখি খুব টিয়া পাখি খুব ভালোবাসি আমি টিয়া পাখি ঠোঁট দুুটি লাল টিয়া পাখি কথা বলতে পারে শালিক পাখিও কথা বলতে পারে এরকম এরকম অনেক পাখি আমার ভীষণ ভালো লাগে ওর আমার মামার বাড়িতেও মামার বাড়িতেও একটা পাখি আছে শালিক পাখি সে খুব সুন্দর আর আমরা গেলে আমার গেলে আমি ওদের সাথে কথা বলি ও ওকে আমার খুব ভালো লাগে আর আমি আমি ঘুরতে গিয়েছিলাম যে ঘুরতে গিয়েছিলাম সেখানেও পাখি দেখেছি অনেক রকমের পাখি শালুক পাখি টিয়া পাখি চড়ুই পাখি আরও কত রকমের পাখি আমি একবার উঠানে বসেছিলাম সেখানে একটি পাখি এবং আমি তাকে জল দিলাম খাবার দিলাম আরও কত কিছু দিলাম অনেক আমি পাখির খুব যত্ন নিই আর এবার আমি একটা শালিক পাখি বসেছি শালিক পাখিটাকে শালিক পাখি আমার খুব ভালো লাগে কেন শালুিক পাখিও শালিক শালিক পাখিও কথা বলতে পারে শালিক পাখি শালিক পাখি প্রতিদিন আমি খাওয়াই শালিক পাখিও খুব খুব সুন্দর লাগে আমি পাখি ভীষণ পছন্দ করি